আমি ছোটো পশুদের লিকুইড জাতীয় খাবার খেতে দিই এবং আমি যেখান থেকে পশু বা পাখি কিনি দেখে নিই বাবা ও মা ভালো জাতের এ দেখা যায় ভালো জাতের পাখি হলে বাচ্চাটিও ভালো জাতের উৎপন্ন হবে আমাদের কাছে ভালো ধরনের পাখি আছে